নমস্কার স্যার কেমন আছেন ও ভালো আছি পড়াশুনো চলছে ভালো পড়াশুনো তো শেষ হয়ে গেলো

এবারে ভাবছি তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে যাব ওই গোপসাই কলেজ যাব না না জানাশোনা সেরকম কেউ নেই বেসরকারি কিন্তু সরকারিতে একটু ট্রাই করব আগে আর ইঞ্জিনিয়ারিংটা ভালো লাগে আর কি অন্য কিছু নয় না সেরকম নয় তবুও ইঞ্জিনিয়ারিংটা ভালো লাগে ঘরে ঘরে বলতে ঘরে ঘরে বলতে সেরকম সমস্যা হয়নি ইঞ্জিনিয়ার ঘরে ঘরে বললে আর হয় তবুও করব পড়াশুনো তো করতে হবে কিছু নিয়ে জীবিকা অর্জন তো করতে হবে পরিস্থিতি না ক্যাম্পাসিং না করলে মোটামুটি গ্যারেজে কাজ পাওয়া যাবে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে জীবিকা অর্জনের জন্য তো কিছু তো করতে হবে চেষ্টা তো করব ক্যাম্পাসিং আসতে হবে তো বারবার ভালোভাবে চেষ্টা করব ঠিক আছে হুম হ্যাঁ ভালো হুম ভালো থাকবেন